ভাষা মনের ভাব প্রকাশের সর্বোত্তম মাধ্যম প্রাণী জগতের সকলেরই নিজস্ব ভাষা আছে ভাষার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখি ভাব বিনিময় করি কিন্তু প্রাণীদের মধ্যে মানুষ ছাড়া অন্যান্য যে পশু পাখি বা জন্তু জানোয়ার আছে তারা আওয়াজের মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করে একমাত্র জীব যারা ভাষার ক্ষেত্রে অন্য অন্য এক মানুষই একমাত্র জীব যারা ভাষার ক্ষেত্রে অন্যান্য অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মুখের ভাষা আলাদা ভাষার এই বৈচিত্র্যের ফলে বিভিন্ন ভাষার জন্ম হয়েছে আর যেসব ভাষার চর্চা মানুষ তার বংশ পরম্পরায় করে আসছে এভাবে ছোটো থেকেই বাবা মা পরিবার অন্যদের কাছ থেকে শেখা ভাষাই হয়ে ওঠে মানুষের নিজের মুখের ভাষা বা মাতৃভাষা অন্য কারোর কাছ থেকে এটাই আমাদের কাছের মাতৃভাষা হিসেবে পরিচিত হয়ে ওঠে নিজের মাতৃভাষার মনের অনুভূতিগুলো প্রকাশ করতে আমরা যতটা স্বচ্ছন্দ অন্য কোনো ভাষাতে কিন্তু নিজেদের মনের ভাব প্রকাশ কত্তে অতটা স্বচ্ছন্দ নই আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে উঠি আমরা বিভ মুখের ভাষা অন্য ভাষার থেকে ম্রিয়মাণ হয়ে যায় আমাদের মাতৃভাষার কথাটা বলা যেমন স্বচ্ছন্দের তেমন গর্বেরও ব্যাপার বাংলা আমাদের মাতৃভাষা জনসংখ্যার বিচারে যা বিশ্বের শ্রেষ্ঠ ষষ্ঠ সর্বাধিক কথা কথ্য ভাষা বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম সহ সমগ্র পৃথিবীর প্রায় ছাব্বিশ কোটি মানুষ এই ভাষার মাধ্যমে ভাব প্রকাশ করে